হ্যালো এটা কি বিদ্যাভারতী বইয়ের দোকান আমার হচ্ছে ওই একটা বই লাগবে ইতিহাস একটা বই লাগবে ওই প্রাচীন ভারতের ইতিহাস এই বইটা কি এখন পাওয়া যাবে ওই তো প্রাচীন আচ্ছা লিখে নিন প্রাচীন ভারতের ইতিহাস সিদ্ধার্থ গুহ রায় তাহলে আমি কবে আ আমি কবে বইটা পাব একটু বলুন তাহলে আচ্ছা আর কেমন কী ডিসকাউন্ট পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর কেমন কী দাম পড়বে একটু বলুন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রবিবার বা যে কোনো একদিন আমি যাবো অসুবিধা নেই আচ্ছা

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যে রবিবার দিনকেই যাবো তাহলে বিকালে যাই রবিবার আচ্ছা ঠিক আছে তাহলে ওই সকালের দিকে যাবো সকালের দিকে যাবো আর তাহলে ওই টোটাল সাড়ে তিনশো টাকা মতো পড়বে আপনি বললেন পঞ্চাশ টাকা ছাড় দেবেন আর দাম ঠাম বাড়লে যদি বাড়ে তাহলে একটু আমাকে বলে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখি আচ্ছা